মাছ ধরার বিষয়ে ঠাকুমা বলত যে মাছ ধরতে গিয়েছিল মাছ ধরতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ ভোরে যাবে ভোরে ডেকেছে ডেকে দেখা যাচ্ছে সে উঠে দেখে যে

অনেক ক্ষেত্রে আগে ভয় ছিল ঠাকুরদা বলত মাছ ধরতে যাবে ভোর চারটার সময় বলত ডেকে দিস ভোর চারটার সময় ডাকল ডেকে উঠে দেখে কেউ নেই বা আগে আলেয়া ছিল সে ঘোরাত মাছ ধরা ধরতে গিয়ে সে এক জায়গায় উঠবে সে আর এক জায়গায় গিয়ে নিয়ে চলে যাবে তো এ কেমন আর ঠাকুমারা মাছ ধরতে গিয়েছিল এখানে হচ্ছে তোমার মাছ ধরতে গিয়ে অনেক মাছ পেয়েছে খাড়ায় দেখে নেই খাড়ায় মাছ নেই বনে জঙ্গলে মাছ মারতে যেত ঠাকুমারা বলত অনেক সময় আমরা শুনতাম এগুলো ঘটনাটা ঠাকুরদারা মাছ মারত অনেক সময় অনেক ভোরে গিয়ে যেত সেখানে মাছ ধরত ধরে অনেক ক্ষেত্রে হয় কিন্তু মাছ ধরার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাছ ধরতে অনেক এ হয়

মাছ ধরা মাছ ধরে আমাদের এইখানেও মাছ ধরতে গেছিলাম মাছ দেখি গিজগিজ গিজগিজ করছে মাছ সেখানে

পরে দেখি যে মাছ নেই এই একটা ব্যাপার আলাদা বুঝলাম না মারতে মারতে মারতে মারতে মারলাম সব কিছু করলাম অন্ধ্রে গিয়েও মাছ মারলাম মাছ মারা ঠাকুমারা মারত মাছ ধরত অনেক ক্ষেত্রে ঠাকুমারা বলত ঠাকুরদারা বলত যে মাছ ধরেছে ধরেছে ধরেছে মাছ যেত মাছ মারত সেখানে মাছ ধরে সেখানে ভালো আমাদের এখানেও মাছ ধরত নদীতে একদিন গিয়েছিল গিয়ে ঠাকুমারা যাচ্ছে যেতে যেতে যেতে যেতে একটা দম করে আওয়াজ হলো ভয়ে ঘাবড়ে যেত ঠাকুমারা তার পরে মাছ ধরত ধরতে ধরতে ধরতে ধরতে ভালো

মাছ ধরত ভালো তার পরে আর ঠাকুমারা মাছ মারত ঠাকুরদারা ওখানে আরও পাশে ঠাকুরদা আছে তারা বলত আলেয়া ছিল আলেয়া ঘোরাত সেখানে